আমি জন্মানোর পর পর প্রথমত প্রথমত আমার ভালোভাবে মনে আছে আমি আমার মায়ের কাছ থেকে সাংস্কৃতিক এবং সংস্কার আচরণ এই শিক্ষা প্রথমত পেয়ে এসেছি এরপর ধীরে ধীরে বড় হওয়ার পর আমাকে আমাকে প্রাইভেট প্রাইভেটে ভর্তি করা হয় এরপর সেখানে আমার শিক্ষকের কাছ থেকে আমি আমার সাংস্কৃতিক এবং পরিচয় বা পড়াশুনো ওখান থেকে আমি উন্নতি করি এরপর ধীরে ধীরে আরও পরাশুনোর উন্নতি ঘটে এবং এবং স্কুলে ভর্তি হই আরও অন্যান্য স্যার শিক্ষক স্যারেদের কাছ থেকে আমি আমার সাংস্কৃতিক পর সাংস্কৃতিক সাংস্কৃতিক ভাষা এবং সংস্কারের ব্যাপারে আমি আরও উন্নত হই এবং আমি আমার জাতিসত্তার প্রথমত বাংলা ভাষা নিয়ে খুবই গর্বিত কারণ আমি আমার পড়াশুনার জীবন শুরু করি প্রথমত বাংলা ভাষা দিয়ে তাই আমি আমার জাতিসত্তার হিসাবে আমি আমার বাংলা বাংলার যা কিছু সাংস্কৃতিক সংস্কার এবং সঙ্গীত বা জাতিসত্তার আমি সব কিছুই খুব ভালোভাবে সব কিছুতেই আমি ভালোভাবে খুবই উন্নতি করেছি